আমাদের এলাকায় কারুশিল্প ও স্থানীয় শিল্প বলতে যা বুঝি আমরা সেটা হচ্ছে যে মাটির মূর্তি থেকে আরম্ভ করে মাটির বিভিন্ন শিল্প বা কাঠ দিয়ে বিভিন্ন শিল্প তৈরি করা হাতের কাজ মূর্তি গয় গয়নার কাজ এই সমস্ত নিয়েই হচ্ছে কারুশিল্প বা স্থানীয় শিল্প এটাই এইখানে আমরা দেখতে পাই যে মানুষ তার বাবা তার ছেলেকে এই কাজ শেখায় এবং ছেলে তার ছেলেকে শেখায় অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম এই কাজ চলতে থাকে এইভাবে মানুষ তার সাংস্কৃতিক পরিস্থিতি বা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে এলাকাগত তাদের বিভিন্ন জিনিস মানুষের মধ্যে প্রকাশ পায় কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমানে যে প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের মানুষেরা কিন্তু এই সুযোগগুলো দেখ পাচ্ছে না এক নম্বর তাদের যোগাযোগ অবস্থা থাক না থাকায় শিক্ষার আলো না থাকায় মানুষ সাধারণ মানুষ যারা এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত তারা বাইরের প্রকাশ হওয়ার যাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা উপোস করতে উপস্থাপনা করতে পারছে না অর্থাৎ তারা যোগাযোগ করতে পাচ্ছে না মানু সাধারণ মানুষের সঙ্গে এবং যারা শিল্পী তাদের বিভিন্ন কাজের উৎসাহ তারা অন্যান্য জায়গা থেকে খুঁজে পাচ্ছে না এবং তারা দেখতে পাচ্ছে না তাদের অন্যান্য যে সাজা সাহায্য সুযোগ এই সমস্ত কিছু তারা দেখতে পার সকলের কাছ থেকে পাচ্ছে না কারণ তাদের হাতের কাজ বা বিভিন্ন গয়না তৈরির যে কাজ সেগুলো শিল্পীর যে শিল্প সেই শিল্পগুলো সকলের কাছে কিন্তু প্রকাশ পাচ্ছে না এই ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে আমাদের এই ব্যাপারে এগিয়ে আসতে হবে যাতে শিল্পীকে তার শিল্পের কাজের হ্যাঁ স্বীকৃতি যেন দিতে আমরা পারি